আমরা প্রথম থেকে যেহেতু কলম দিয়ে লেখাই শুরু করেছিলাম তো তো সে তার জন্য আমাদের সব সময়ই ভালো লাগে কলম দিয়ে কলম দিয়েই লিখতে সব জায়গায় আমরা পড়াশুনোর ক্ষেত্রেও কলম দিয়ে লিখেছি অফিস বা কোনো কাজেও কলমের ব্যবহার আগে যেমন ছিল এখন আস্তে আস্তে কমে আসছে মানুষ এখন বেশি ল্যাপটপ বা মোবাইলের টাইপিংয়ের উপর বেশি জোর দিচ্ছে গুরুত্ব দিচ্ছে তারা ওখানে সুবিধা বেশি পাচ্ছে খুব অল্প সময়ের মধ্যে তারা সব কিছু পৌঁছে দিচ্ছে টাইপিংয়ের মাধ্যমে সেহেতু যখন যেহেতু মাধ্যমটা পরিবর্তন হচ্ছে তার জন্য আমাদেরকে মাধ্যমের সাথে মানিয়ে নিয়ে চলতে হচ্ছে সম্প্রতি বছরগুলিতে দেখা গিয়েছে করোনা লকডাউনের সময় মানুষ বাড়ি বসেই সব কাজ বাজ করেছে তো সেক্ষেত্রে যেহেতু তারা ল্যাপটপ বা মোবাইলের মাধ্যমে সব কিছু করেছে তো কলমের ব্যবহারটা তখন অনেকটাই কমে গিয়েছিল তো মানুষ এখন দেখা যায় ল্যাপটপ বা কম্পিউটারে টাইপিংয়েই বেশি সুবিধা স্বাচ্ছন্দ্য বোধ করছে তার জন্য ওগুলোই বেশি ব্যবহার করছে তো কলমের ব্যবহারটা আস্তে আস্তে কমে আসছে অনেক ক্ষেত্রে আবার কলম ছাড়াই কিন্তু কিছু মানে অন্য কোনো মাধ্যম নেই যখন কোথাও সাইন লাগে বা কিছু লাগে তখন কিন্তু সেই কলমেরই কাজটা বেশি হয় তা সেখানটায় কলমের কাজটাই লাগে তো সেখানে এই ল্যাপটপ বা এই ফোনের টাইপিং এগুলোও কতটা কাজ করে বোঝা যাচ্ছে না কলমের কাজটাই যেন সারাজীবন আমার মনে হয় আমাদের মধ্যে থেকে যাবে ল্যাপটপের কাজ যেমন আমাদের সাথে আমাদের দৈনন্দিন কাজের সাথে যুক্ত হচ্ছে সাথে সাথে কলমটাও সেরকম থাকছে কিন্তু এর ব্যবহারটা আস্তে আস্তে কলমের ব্যবহারটা আস্তে আস্তে কমছে ল্যাপটপ বা মোবাইলের ব্যবহারটা বাড়ছে